ড্রাইভার দিদি আপ আপনি কেমন বাস চালাচ্ছেন ঠিক করে চালাতেই জানে না ঠিক করে চালাবেন ঠিক আছে আমাদের সমস্যা হচ্ছে আর আপনার কনডাক্টারটা হয়েছে তেমন যখন তখন টাকা চায় আমাকে আমার গন্তব্য আমার গন্তব্যস্থলে পৌঁছাতে যেতে দিচ্ছে না তার আগে টাকা চাইছে আগে তো আমি পৌঁছোই তারপরে তো আমি টাকা দেবো গাড়িতে উঠতে না উঠতেই টাকা চাইছে আর আপনি একটু দেখে চালাতে পারেন না বাম্পার ঠিক মতো চালাতে পারেন না বাম্পারে উপরে উঠে যাচ্ছে গাড়ি জোরে ছুটতেছে আমাদের তো অসুবিধা হচ্ছে নাকি আচ্ছা আর আপনার বাসে বাসে কটা সিট আর কজন মানুষ দেখুন সিট এই কম আর মানুষ বেশি তুলছেন আপনারা মানুষগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে আর এই যে বাম্পার যে এখানে চালাচ্ছে মানুষগুলো তো এ ওকে ধাক্কা দিচ্ছে ও ওকে ধাক্কা দিচ্ছে এ তো অসুবিধা হচ্ছে আমাদের হ্যাঁ আপনারা দেখবেন আপনারা দেখবেন যেন সিট অনুযায়ী যেন মানুষকে তোলে ঠিক আছে সিট নেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে অসুস্থ মানুষ দাঁড়িয়ে আছে প্রেগনেন্ট মহিলা উঠছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এখন যাচ্ছি